পশ্চিমবঙ্গে বিভিন্ন শীর্ষ হাসপাতালগুলি আছে তার মধ্যে সরকারি হসপিটাল তো আমাদের পরেই হাসপাতাল তার সঙ্গে বেসরকারি সংস্থাও আছে শুধু সরকারি দিয়ে তো আমাদের এত মানুষের পরিষেবা দিতে পারব না তাই জন্যই আমাদের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো গড়ে উঠেছে আমাদের কলকাতা শহরেই রয়েছে বিভিন্ন সরকারি হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজ আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে কিন্তু একটা নাম দাবি করে তার সঙ্গে রয়েছে নীলরতন সরকার হাসপাতাল আরজি কর সাগর দত্ত আমরা উত্তরবঙ্গে যদি উত্তর দিকে চলে যাই সেখানে যদি চলে যাই সেখানে হচ্ছে কুচবিহার জলপাইগুড়ি মেডিকেল কলেজ আমাদের এসএসকেএম হসপিটাল আমাদের মফঃস্বলের দিকে আছে বর্ধমান সদর শহর বাঁকুড়া মেডিকেল কলেজ মদিনীপুর মেডিকেল কলেজ আমাদের কিন্তু আরও মেদিনীপুর কুচবিহার পিজি বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে কিন্তু গড়ে উঠেছে কিন্তু হাসপাতাল এই পরিষেবা সরকারি হাসপাতাল পরিষেবা দেবার জন্য এবং আরও ভালো ভালো ডাক্তারি যাতে মানুষ পড়তে পারে তার জন্য কিন্তু যাতে সিট বাড়ে তার জন্য কিন্তু এই কলেজগুলো এবং হাসপাতালগুলো তৈরি হয়েছে তার সঙ্গেও আমাদের বেসরকারি হাসপাতাল অ্যাপেলো রয়েছে আমরি রয়েছে ফরটিস রয়েছে তারপরে বিড়লা হাট আর এন টেগোর এরাও কিন্তু সমান পরিমানে সম পরিমানে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্যে যাতে আমরা পরিষেবা পেতে পারি অসুস্থ মানুষ যেন সুস্থ জীবন লাভ করতে পারি তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য সরকারির পাশাপাশি কিন্তু